হ্যালো বলছি এটা কি আকাশ ভেজিটেবল স্টোর বলছিলাম আপনার কিছু সবজি লাগতো আর কি অ্যাকচ্যুযালি বিয়ে বাড়ি আছে তো সেই জন্য কিছু সবজি নিতাম আপনার ওখান থেকে ঠিক আছে তো কি ঠিক আছে আমার একটু আমার একটু ফুলকপি লাগতো ধরুন আপনার ওই একশো দেড়শো মতো ফুলকপি নিতাম ঠিক আছে তো কি রকম কি রেট আছে বলুন

ও দেখুন এতোটা এতোটা করে মাল নিচ্ছি ঠিক আছে আমি আগে বলে দিচ্ছি আপনি শুনে নিন ঠিক আছে তারপর বলবেন ঠিক আছে ফুলকপি লাগছে বাঁধাকপি লাগছে গাজর লাগবে আপনার ঠিক আছে বিনস লাগবে কাঁচা লঙ্কা লাগবে তারপরে মনে হয় বেগুন কিছুটা লাগবে ঠিক আছে তো আপনি আমাকে একটু দামগুলো বলুন ঠিক আছে ফুলকপি ধরুন একশো দেড়শোর মতো নিচ্ছি আর আপনার মোটামুটি কি রকম কি ওইটা দশ টাকা বললেন তাই তো বাঁধাকপির কি রকম দাম আসছে আট টাকা করে পার পিস তাই তো তো আর ঠিক আছে বাঁধাকপি আর আমরা বেগুন লাগছে বেগুন কীরকম কি দাম পড়বে তিরিশ টাকা করেই তো পার কেজিতে পড়ছে তাই তো তো আর কি বলছিলাম আপনাকে ওই ঢ্যাঁড়শ কিছুটা লাগতো তো ওইটা কি রকম কি আসবে বুঝলাম বলছিলাম চার্জটা একটু বেশি হচ্ছে বলে মনে হচ্ছে না দেখুন না যদি কিছুটা কম করা যায় আর কি দেখুন আমি তো অ্যাকচ্যুযালি বিয়ে বাড়ির জন্য নিচ্ছি বিয়ে বাড়ির জন্য নিচ্ছি মানে একটু হিউজ কোয়ান্টিটিতেই নেবো বুঝতে পেরেছেন তো তো আপনার ওখান থেকেই কন্টিনিউ মাল নেওয়া হয় সেই জন্য ভাবলাম যে আপনার কাছ থেকেই নিই কারণ বুঝতে পেরেছেন টমেটোও কিছুটা লাগতো আপনার কেজি সাতেক টমেটো লাগতো ঠিক আছে টমেটো কি দাম চলছে ঠিক আছে একটু দেখবেন যাতে রেটগুলো আর অ্যাকচ্যুযালি অ্যাকচ্যুযালি দেখুন দামটাও ম্যাটার করে না আমার কোয়ালিটিটাও ভালো চাই বুঝতে পেরেছেন তো যে দামটা কম হলেই কোয়ালিটি খারাপ হওয়া হলে চলবে না বুঝতে পেরেছেন তো কোয়ালিটিটাও ভালো ঠিক আছে মোটামুটি সব ধরণের সবজি আপনার ওখান থেকে পেয়ে যাবো তাই তো বুঝতে পেরেছি মোটামুটি আমার ওই কুড়িয়ে নভেম্বরের দিকে আপনার লাগতো বুঝতে পেরেছেন তো টোয়েন্টি নভেম্বর তো সেই জন্য বিয়ে বাড়ি ছিলো তো সেই জন্য আমি মালগুলো নিয়ে যেতাম আর কি ঠিক আছে ঠিক আছে তাহলে তো আমার কোনো চাপই নেই আমি এটা নিয়ে খুব ভাবছিলাম যে প্রাইসটা আপনার কাছে ঠিকঠাক আছে আর মালও সব কিছু অ্যাভেলেবেল আছে আপনি যখন বলছেন তো ওটা নিয়ে কোনো চাপ না আমি ওগুলো তাহলে আপনার ওখান থেকেই নিয়ে নেবো ওটা একটু কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি সবটা বুঝলেন তো হ্যাঁ ওটা আমি লিস্ট করে আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে